আমার সাথে থাকা আমার দ্বিতীয় পণ্যটি হল চেয়ার এই চেয়ারটি আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম কারণ আমি দোকানে আমার পছন্দসই চেয়ার পাচ্ছিলাম না তাই আমি ঠিক করলাম যে আমি অনলাইন থেকে ভালো চেয়ার কিনব কিন্তু অনলাইনে আমার চারটে চেয়ারের দরকার ছিলো তাই আমি চারটে চেয়ারের অর্ডার দিয়েছিলাম কিন্তু চেয়ারগুলো আসারস আসার পর দেখলাম তিনটে চেয়ার ভালো এসেছে আর একটা চেয়ার ভালো আসে নি তাই আমি ঠিক করলাম যে অনলাইন থেকে আর কোনো দিনই চেয়ার কিনব না কারণ এই চেয়ারটি ভাঙা এসেছে আর সেই ভাঙা চেয়ার ভাঙা চেয়ারটি আমাদের কোনো কাজে লাগে নি আর এতে আমাদের অনেক টাকাও খরচা হয়ে গিয়েছে তাই আমরা ঠিক করলাম যে এই চেয়ার নামক জিনিসটা আমরা অনলাইন থেকে কোনো দিনই কিনবো না বা আমরা অনলাইন থেকে কোনো দিনই চেয়ার কিনব না চেয়ার যদি আমাদেরকে কিনতেই হয় তাহলে আমরা কোনো বড়ো দোকানে যেয়ে বা ভালো দোকানে যেয়ে কিনব তাই এই চেয়ারটি একদমই ভালো নয় এই চেয়ারটা কালারও ভালো নয় বা বাকি যে চেয়ারগুলো এসেছে সেই চেয়ারগুলোর কালারও ভালো নয় আর এই অনলাইনের প্রোডাক্টও বা জিনিসগুলোও খুব ভালো নয়